সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট নানাভাবে পরিবর্তিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশ বঙ্গপ্রদেশে হিন্দু অধ্যুষিত পশ্চিম অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পরিণত হয়েছে আর তখন বাংলা ভাগ হয়ে পূর্ব অঞ্চল চলে যায় পাকিস্তানের দখলে উনিশশো পঞ্চাশ সালে কোচবিহার রাজ্যের সাথে এক একীভূত হয় উনিশশো পঞ্চান্ন সালে চন্দননগরের প্রাক্তন ফরাসি ছিটমহল পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয় বিহারের অংশগুলি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সাথে একীভূত হয় পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন হয় উনিশশো বাহান্ন সালে তখন মুখ্যমন্ত্রী হলেন জাতীয় কংগ্রেস নেতা ডক্টর বিধানচন্দ্র রায় তার মৃত্যুর পর পশ্চিমবঙ্গে অরাজকতার সৃষ্টি হয় উনিশশো সাতষট্টি সালের থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত রাজ্যের মোট চারটি জোট সরকার সংগঠিত এবং মোট তিন বার সীমিত সময়ের জন্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় এর পর উনিশশো সাতাত্তর সালে নির্বাচন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের নেতৃত্বে বামফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে এর পর একটানা চৌত্রিশ বছর বামফ্রন্ট পশ্চিমবঙ্গ সরকার অধীনে রাখে মাননীয় জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে টানা তেইশ বছর এর পর দু হাজার এগারো সালে বামফ্রন্টকে হারিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে আসে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত আছেন